আমাদের রাজ্যের ইতিহাসে সময়ের সাথে সাথে বদলেছে বলতে গেলে প্রথম দিকে ভারতবর্ষে যে মুসলিম শাসকরা রাজত্ব করেছে সেই শাসনের সময়ের পর ব্রিটিশরা এলো ব্রিটিশদের সাথে স্বাধীনতায় লড়াইতে আমাদের রাজতন্ত্রের যে অবসান ঘটল ঘটানোর পরে যে আমরা ব্রিটিশ শাসনের অধীনে চলে গেলাম তার পরে ব্রিটিশ শাসন অপো শাসন এ শেষ হওয়ার পর আমাদের এলো প্রকৃত স্বাধীনতা সেই স্বাধীনতার পরেই আমাদের বাংলা বা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো সেক্ষেত্রে প্রথমে কংগ্রেস সরকার তার পরে যুক্ত ফ্রন্ট এবং পরবর্তী ক্ষেত্রে বামফ্রন্ট শাসন আমরা দেখেছি আর এখন বর্তমানে আমাদের যে সরকার তৃণমূল শাসনে রয়েছে তা এইভাবে পরম্পরার মাধ্যমেই বা আমাদের রাজ্যের ইতিহাস পরিবর্তিত হয়েছে